বাইক চালানোর জগতে সবচেয়ে বড়ো প্রবণতা রোড যেমন আগেকার বাইক চালাতো অতোটা প্রয়োজনীয় ছিলো না বা রাস্তাও খারাপ ছিলো কিন্তু এখন প্রত্যেক বাড়িতে মাথা পিছু ছটা মেম্বার যদি থাকে তো তার সাতটা গাড়ি আছে বাইক আছে বাইকটা খুব প্রয়োজনীয় এবং যতোটা প্রয়োজনীয় আছে ততটা আবার ফ্যাশানও আছে বাইক ছাড়া কেউ চলে না তবে গন্তব্যগুলির মধ্যে কোন যেমন কলকাতায় যেতে হয় আগে কলকাতায় যাবার জন্য সিংগেল রুট থাকতো আপ অ্যান্ড ডাউন রোড থা ছিলো না এখন কিন্তু আপ অ্যান্ড ডাউন রোডও হয়ে গেছে প্লাস বাইকের জন্যও অনেক জায়গায় রুট আলাদা আছে অসুবিধে হয় না তবে অসুবিধে এইটাই যদি কেউ গতি নিয়ন্ত্রিত না করে যায় তার পক্ষে খুবই অসুবিধে তো বাইক নিয়ে বেরোতে গেলে পরে এখন রাস্তাঘাট খুবই ভালো যদি সে নিয়ন্তণে চলে তো তার কোনো অসুবিধা হয় না এখন উত্তেজিত যে বাইক নিয়ে যাবে হয়তো তার পক্ষে কিছু অঘটন ঘটতে পারে তো ধে নিয়ে বেরোলে পরে কোনো টেনশান কোনো উত্তেজিত না নিয়েই যাওয়া ভালো তবেই সব কিছু কাজ সাক্সেসফুল হয় এখন মোটামোটি বাইকটা যেমন ফ্যাশান এবং ঠিক ততটা আবার বাইকটা প্রয়োজন

বাইক থাকলে ফলে অনেক কিছু লং রুটের কাজ খুব অল্প সময়ে করে নেওয়া যায় বাইক থাকলে পরে অনেক কিছু এমারজেন্সি কাজ করে নেওয়া যায় বাইকের থাকলে পরে অনেক কিছু মনের আনন্দ একটু ট্যুরে ঘুরে আসা যায় তো বাইক খুবই প্রয়োজন

অনেকে ফ্যাশান মনে করে বাইক নিয়ে চলে তবে আমি ফ্যাশানটাকে মনে করি না আমার যতোটা প্রয়োজন আমি নিয়ন্ত্রণে মধ্যে আমি বাইক নিয়ে চলি